ফোনের দোকান দিয়ে একটা চার্জার কিনেছিলাম চার্জারটা বাড়িতে আনলাম যখন চার্জ দিতে দিতে ডিসটার্ব দেখা দিচ্ছিল তার দেখলাম যে তার কাটা পিনটা ছেড়ে আছে সেই জন্য ফের আবার দোকানে গিয়েছিলাম দোকানে গিয়ে চার্জারটা ফেরত নিতে বলছিলাম তো ফেরত নেয়নি টাকাও দেয়নি আর বলেছে যে ঘরে নিয়ে চলে যাও তুমি ঘরে থেকে খারাপ করে এনেছ